এটা কি শিবু লক্ষ্মী সুপার মার্কেট বলছেন আপনাদের ওখানে কী কী নতুন কালেকশান উঠেছে যেমন ও আচ্ছা ও আচ্ছা হ্যাঁ আমি একটু ফোন করে শিওর হয়ে নিচ্ছিলাম আপনি আছেন কি না তাহলে সন্ধেবেলা মায়ের সাতে যাবো

ও আচ্ছা আমি একটু ওই শাড়িই দেখতাম আসলে সেই জন্যই ফোন করেছিলাম আর গাউন কেমন দামের আছে একটু লংয়ের মধ্যে চাইছি একটু সুন্দর কাজ করা থাকবে আর ছেলেদের পাঞ্জাবি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ একটু ডিসকাউন্ট হলেই ভালো হতো ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে